আমার এলাকার মানুষেরা সাধারণত দীঘা সমুদ্রটাকেই বেশি পছন্দ করে কারণ অল্প টাকাতে দীঘা যাওয়া যায় এবং যেহেতু একই লাইনে দীঘা যাওয়ার ট্রেন রয়েছে সেহেতু তারা সহজেই কিন্তু দীঘা থেকে এক দিনের মধ্যেই ঘুরেও আসতে পারে সকালে যেয়ে আবার সন্ধ্যাও আসা যায় ট্রেনের যোগাযোগ মাধ্যম রয়েছে যার ফলে দীঘা এলাকা সংলগ্ন জায়গাগুলি খুব পছন্দের এবং দীঘা যাওয়াও খুব সহজের বলে দীঘা যেতে খুব পছন্দ করে কারণ দীঘার সেখানের যে সামুদ্রিক সুমুদ্রের যে অপরূপ সুন্দর্য বা যে ঢেউ সেটা কিন্তু অতুলনীয় সেখানে আরো যেসব জায়গাগুলি রয়েছে মোহনা সকালের দিকে যদি যাওয়া যায় সেখানে দেখতে পাবো আমরা সমস্ত রকমের মাছ কাঁকড়া ইলিশ বড়ো বলো ডলার সেখানে ডলারে করে মাছ আসছে এবং সমুদ্রের যে ঢেউ সে ঢেউ পুরো গায় এসে ছিটে মারছে সকালবেলা সূর্যটা ওঠছে দেখতে যে অপরূপ সুন্দর লাগে সেই দিশ্য দেখার জন্য প্রচুর মানুষ বা পর্যটকের ভিড় হয় দীঘাতে যে কোনো ছুটিতে বা এমনি সাধারণ এক দিনের ছুটি পেলেও কিন্তু দীঘা থেকে যেয়ে ঘুরে আসা যায় যার ফলে মানুষ কিন্তু সহজে এবং অল্প টাকা খরচের জন্য দীঘা সংলগ্ন এলাকাও কিন্তু ঘুরতে খুব পছন্দ করে দীঘার পাশাপাশি যেসব জিনিসগুলি রয়েছে সেগুলি না বললেই নয় যেমন আমরাবতী পার্ক এই অমরাবতী পার্কের মধ্যে বাচ্চারা অনেক কিছু দেখতে পায় এবং খেলার সুযোগ পায় সেখানে বিভিন্ন রকম দোলনা বলুন বা বাচ্চাদের বিভিন্ন থাকার খেলার জায়গা রৌপো রোপ ওয়ে চেপে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় আবার অ্যা অন্য প্রান্ত থেকে এ প্রান্তে আসা যায় এইসব দৃশ্য দেখার জন্যও দীঘাতে কিন্তু পর্যটকেদের প্রচুর ভিড় থাকে এছাড়াও এখন দীঘাতে আরও বিভিন্ন রিসর্ট তৈরি হয়েছে যেমন সূর্য সাগর ঢেউসাগর ঢেউসাগরের যে অপরূপ মনোরম দৃশ্য সেই দৃশ্য না গেলে কল্পনার বাইরে সারা দিন যেন মনে হয় ওইখানেই বসে থাকা যায় ঝাউবনের অপরূপ বাতাস ঢেউ বালির উপর বস থাকা এবং সেখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন দোলনা স্লিপার আর আরো বিভিন্ন রকমের ব্যবস্থা করা আছে এবং বড়োদের বসে সেখানে কিছুখণ গল্প করা এবং থাকা সেখানের যে প্রাকৃতিক মনোরম দৃশ্য এই দৃশ্য বা এবং সমুদ্দের ঢেউয়ের যে শব্দ সেই শব্দ কিন্তু মানুষকে আপ্লুত করে তোলে এছাড়াও রয়েছে আমাদের শংকরপুর শংকরপুরে বিভিন্ন রকমের এর জিনিসপত্র দেখা যায় এখানে বড়ো বড়ো রিসোর্ট এবং হোটেলও রয়েছে সেখানের বড়ো বড়ো ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু সুমুদ্রের অপরূপ দৃশ্য দেখা যায় এছাড়াও তালসারি রয়েছে তালসারি লাল কাঁকড়ার দেশ উদয়পুর রয়েছে উদয়পুরের সি বিচটা অনেক একটু দেরি করে গেলে জল কিন্তু অনেক নিচে নেমে যায় সেখানে বিভিন্ন রকমের মাছের খাবার পাওয়া যায় যেই মাছটা আপনি সঙ্গে সঙ্গে চাইবেন সেই মাছটা কিন্তু সঙ্গে সঙ্গেই আপনাকে তৈরি করে খাওয়ানো যাবে এবং সেটা আপনি সমুদ্রে বসে এবং সেখানে চেয়ার টেবিল দেওয়া আছে সেখানে বসে সুমুদ্রের ঢেউ দেখতে দেখতে যখন ঢেউটা আসছে পায়ে আপনার ঠিকছে আবার জলটা নেমে যাচ্ছে সেরকম দৃশ্য দেখে দেখেই কিন্তু আপনি সব রকম খাবার ওখানে খেতে পারবেন এবং লাল কাঁকড়ার দেশ রয়েছে একটা লাল কাঁকড়ার দেশ সেখানে লাল লাল কাঁকড়াদের দেখা যায় কিছুক্ষণ জল কমে গেলে বা জল থাকলে কাঁকড়াগুলো উপরের দিকে উঠে আসে এটা কিন্তু দেখা যায় যখন কাঁকড়াগুলো জল কমে যায় একটা লাইন ধরে একটা দা পাড় থেকে আরেকটা ধারে যায় সেটা কিন্তু আমরা ওই লাল কাঁকড়ার দেশে দেখতে পায় এছাড়াও এখানে একটি চন্দনেশ্বরের মন্দির রয়েছে যেটি খুব জাগ্রত শিব মন্দির এখানে কোনো মানত করলে বা বিভিন্ন রকমের কোনো পো পুজো দিলে আপনি সহজে এটা পুজো দিতে পারবেন এছাড়াও এখানে কাজু বাগান রয়েছে মিঠা পানের বোরজ রয়েছে কাজু বাগানে সব রকমের কাজু যেই যে কাজুটা আমরা খাই বা রস বাদাম সেটা কিন্তু এখানে থেকে পাওয়া যায় এবং খুব কম টাকায় কাজুর কিন্তু ওখানে দাম কাজুর যাবতীয় মিষ্টি বলুন বরফি বলুন বা সন্দেশ বলুন এবং শুকনো কাজুও এখানে পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের ঝিনুক বা শাঁখের তৈরি জিনিস পাওয়া যায় অল্প টাকাতেই আগেকার দিনের মানুষেরা কিন্তু দীঘা যেতে চাইতো না কিন্তু এখন মানুষের যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধা থাকার কারণে সহজেই কিন্তু এই ভ্রমণটা করা যায়